কিছু বছর আগে সব পরিবারের লোকেরা একটি বাড়িতেই সবাই মিলে মিশে একসাথে আর কি এক পরিবারের মতই থাকতো কিন্তু যখন এই শহরে বড়ো বড়ো বিল্ডিঙে যখন ছোটো ছোটো ঘর বিক্রি হচ্ছে সবাই নিজের লাভের জন্য শহরে ওই ফ্ল্যাট কিনে নিজের ওখানে থাকছে এর ফলে কি হচ্ছে পরিবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে এবার দেখা সাক্ষাৎ কম হচ্ছে কথা বাত্রাও তেমন হচ্ছে না পরিবারের সাথে মানে আলাদা হয়ে যাচ্ছে এর ফলে